কেমন আছিস ও ওই লকডাউন তো ভালো আছি লকডাউন তো সবে কাটলো তো সব কিছু কেমন চলছে আমারও সব কিছু চলছে এখন মোটামোটি আর লকডাউনে আমিও টিউশান পড়িয়ে আমি তো টাকা পাচ্ছিলাম না আর অনেকে গরীব আছে কাছে টাকা নিতে পারি নি মাইনেও নিতে পারি নি সবার কাছ দিয়ে সংসার চালানো হচ্ছে কঠিন হয়ে পড়েছে তার উপর সরকারও তো পুরো মাইনে দিচ্ছিলো না বাড়ি বসে ওই পাঁচশো খুব কঠিন হয়ে গেছে তার ওপর জিনিসপত্রের দাম যা বেড়েছে ওই জন্যে হুম করোনা লকডাউনের বাজারে তো লকডাউনের বাজারে জিনিসপত্রের যা দাম সবজির দাম আগুন তারপর সবজি বলো কোনো জিনিসপত্রের দাম মশলা পাতির দাম প্রচণ্ড দাম বেড়ে গেছে আর এই সব জিনিস কিনতে কিনতে তো টাকাগুলো যা জমানো ছিলো সব শেষ হয়ে গেছে সংসারে প্রচণ্ড অবস্থা খারাপ হ্যাঁ বলো হুম হ্যাঁ হুম এতোদিন বাড়ি বসে বসে ইনকাম করতে পারি নি বাড়িতে থেকে যে ইনকামটা হতো সেটাও আর হয় নি হুম হ্যাঁ বাচ্চাদের কাছে জোর করে চাওয়াও যায় না তাদেরও অবস্থা খারাপ তাদের কাছে কী করে নিই তারা গরীব মানুষ সবার তো সব পরিস্থিতি একই থাকে না না আর্থিক অবস্থা খারাপ তো নিতেও পারি নি তাদের কাছ দিয়ে মাইনে হুম আচ্ছা ঠিক আছে রাখছি হ্যাঁ